আমাদের এলাকার স্টুডেন্টরা মূলত তারা যে সমস্ত স্কুলগুলোতে পড়ে সেখানে বাৎসরিক অনুষ্ঠান হয় রান আরও অনেক রকম ভলিবল ক্রিকেট অনেক রকম খেলাধুলা হয় অনেক স্কুল সেখানে অংশগ্রহণ নেয় এবং তাদের মধ্যে বিজয়ীদেরকে আস্তে আস্তে জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি দেওয়ার সুযোগ করে দেওয়া হয় এতে স্কুল অনেকটা ভূমিকা পালন করে কোনো প্রতিষ্ঠান বলতে গেলে এখানে শুধু স্কুলের কথাই মনে পড়ে আমি যতদূর জানি কারণ স্কুল থেকে মূলত এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় অন্য কোনো প্রতিষ্ঠান এর মধ্যে আছে বলে আমার মনে হয় না কারণ আমি নিজে কখনও দেখিনি আমার এলাকার কোনো জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কোনো সংস্থা বা কোনো প্রতিষ্ঠান সাহায্য করছে আমি যতদূর জানি এগুলো স্কুল থেকে করানো হয় এবং এখানে অনেকে আমন্ত্রিত থাকে যেমন বি ডি ও এস ডি ও আপনার প্রাক্তন এম এল এ ইত্যাদি অনেকজনই আমন্ত্রিত থাকে এখানে